হ্যাঁ কে বলছেন হ্যাঁ আমি ডাক্তারবাবু বলছি তুমি কে বলছ না না ভয় পাওয়ার কিছু নেই হ্যাঁ বলুন কী সমস্যা আপনার না আগে বলো যে শ্বাসকষ্টটা কদিন থেকে হচ্ছে আগে তোমার সমস্যাটা ভালোভাবে শুনে নিই এবার ধরো তোমার শ্বাসকষ্ট তোমার শ্বাসকষ্ট কি সারাদিন হচ্ছে না কি ধরো কাজ করছ যখন বা যখন ছোটা দৌড়া করছ তখন হচ্ছে শুধু মানে কাজ করলেও হচ্ছে না করলেও হচ্ছে তোমার কি কোনো কিছুতে অ্যালার্জি আছে সেরকম কোনো জিনিস খেয়েছিলে দেখো শ্বাসকষ্ট যদি হয় তাহলে ঠান্ডা লাগা থেকে তো ওরকম সমস্যা হবে না আর কোনো সমস্যা হচ্ছে ও তাহলে তোমাকে কয়েকটা টেস্ট করাতে হবে কয়েকটা টেস্ট করাতে হবে তার সাথে টেস্ট করানোর পর আমি বলতে পারব যে তোমার কী সমস্যা হচ্ছে আসলে এই ঠান্ডা লাগা থেকে হচ্ছে না কি অন্য কোনো কারণ আছে তুমি আসবে তো ঠিক আছে আমি না হলে লিখে তোমাকে পাঠিয়েও দিতে পারি কিন্তু টেস্টগুলো করতে ধরো তোমার ভালোরকম টাকা খরচ হয়ে যাবে তিন চারটে টেস্ট করতে হবে তোমার আর্থিক তো সেরকম হ্যাঁ আমি ওই জন্যই বলছি যে তিন চারটে টেস্ট তুমি করাতে পারবে তো তাহলে তুমি আসবে বলছো আসতে পারো আমি তাহলে প্রেশারটা চেক করে দিতে পারি এসবই তাছাড়া কিছু নয় তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় তুমি যদি পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালে যাও ওখানে গেলে তোমার ওই পরীক্ষাগুলোও পুরো বিনামূল্যে হয়ে যাবে আর ওখানে ডাক্তারও সরকারি ডাক্তারদেরকে তুমি পেয়ে যাবে তারা ভালোভাবে দেখেশুনে তোমার চিকিৎসাও করে দেবে প্রথমে হয়তো তারাও আমার মতনই বলবে পরীক্ষা করার জন্য হ্যাঁ এখন হাসপাতালে চিকিৎসার খুব ভালোভাবে হচ্ছে পরীক্ষাগুলোও খুব নির্ভুলভাবে একদম নিখুঁতভাবে হচ্ছে তুমি ওখানে যাও আমার মনে হয় না তোমার কোনো অসুবিধা খুব ভালোই হবে ঠিক আছে তাহলে ওখানে যাও হ্যাঁ ঠিক আছে